আমরা এখান থেকে অনেককিছু শিখতে পারি এখানে অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে অনেক প্রশিক্ষণ দেওয়া হয় হাতের কাজ শেখানো হয় এবং এখানে অনেক কোচিং সেন্টার আছে যেমন প্রদীপ সামন্ত ম্যাথ কোচিং সেন্টার সেখানে এর থেকে আমরা অনেক উপকৃত হই এখানে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়ে অনেকেই উপকৃত হয় এবং তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং এখানকার সরকারি স্কুলগুলিও মোটামুটি ভালোই রয়েছে